সাম্প্রতিক বছরগুলিতে আমার মনে হয় গ্রামীণ যুবকদের মধ্যে ঐতিহ্যবাহী নৃত্যের প্রতি আগ্রহ কিছুটা বেড়েছে তবে এর পিছনে বেশ কিছু কারণ আছে প্রথমত এখন অনেক বেশি মানুষ সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের সাথে যুক্ত এই কারণে তারা বিভিন্ন ঐতিহ্যবাহী নৃত্যশৈলী সম্পর্কে জানতে পারছে শুধু তাই নয় তারা এই নৃত্যশৈলীর ভিডিও দেখেছে এবং এগুলো থেকে অনুপ্রাণিত হচ্ছে দ্বিতীয়ত সরকার এবং বিভিন্ন সাংস্কৃতিক সং সংস্থা ঐতিহ্যবাহি নৃত্যকে উন্নত করার জন্য অনেক উদ্যোগ নিচ্ছে তারা বিনামূল্যে নৃত্য শিক্ষার ব্যবস্থা করছে এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে যেখানে যুবকরা তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছে দ্বিতীয়ত অনেক স্কুল এবং কলেজে ঐতিহ্যবাহী নৃত্যকে নৃত্যকে পাঠ্যক্রমের অংশেও করা হয়েছে এর ফলে শিক্ষার্থীরা ছোটোবেলা থেকেই এই নৃত্যশৈলী সম্পর্কে জানতে পারছে এবং এগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে তবে শুধু আগ্রহ থাকলেই তো হয় না ভালো পারফরমেন্সের জন্য পরিশ্রম এবং পরিশিক্ষক দরকার আমি দেখেছি যে অনেক যুবক ঐতিহ্যবাহী নৃত্যের প্রতি আকৃষ্ট হলেও তারা পর্যাপ্ত প্রশিক্ষণ পায় না তাদের জন্য ভালো শিক্ষক এবং সুযোগ সুবিধা থাকা দরকার এছাড়াও ঐতিহ্যবাহী নৃত্য শিক্ষার জন্য একটা উন্নত পরিবেশ এবং পর্যাপ্ত সরঞ্জামের প্রয়োজন অনেক সময় দেখা যায় যে গ্রামীণ এলাকায় এইসবের অভাব থাকে ফলে যুবকরা চাইলেও ভালো করে নৃত্য শিখতে পারে না আমি মনে করি যে যদি এই সব সমস্যাগুলোর সমাধান করা যায় তাহলে গ্রামীণ যুবকরা ঐতিহ্যবাহিনীর তো আরও বেশি উৎসাহ হবে এবং আরও ভালো পারফর্মেন্স করতে পারবে ঐতিহ্যবাহী নৃত্য আমাদের সংস্কৃতির একটা অমূল্য অংশ এবং এটাকে উন্নত করা আমাদের সকলের দায়িত্ব আমাদের উচিত যুবকদের জন্য আরো বেশি সুযোগ তৈরি করা যাতে তারা এই নৃত্যশৈলী সম্পর্কে আরো জানতে পারে এবং তাদের প্রতিভা বিকাশ করতে পারে এতে করে আমাদের সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে